নিউজ আর মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম পার্টিরা যখন নিউজ চ্যানেলে এসে তারা ডিবেট করে তাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই পক্ষপাতিত্ব নিয়েই কথাবার্তা বলে বা ধর্ম বা জাত যেইটা হল গিয়ে সব থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক আর তারা এটা চুজ করে কারণ তারা জানে যে এই টপিকটা তুললে সবাই ঝামেলা করবে আর এটা একটা মানে খুবই একটা ট্রেন্ডিং টপিক যেটাকে আমরা বলি আর বিভিন্ন রকম সময় কোনো নেতারা বা কোনো নিউজ অ্যাঙ্কাররা এরা এটাকে চুজ করে তার কারণ হচ্ছে গিয়ে তারা মনে করে যে এটাকে যদি চুজ করা হয় অন্য পার্টি বা অন্য লোকের থেকে তারা এই যে কন্ট্রোভার্সিটা তৈরি হবে এর জন্য তারা সেই ফেভারটা পাবে এবার ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে দিল্লির যে সি এম ছিল অরবিন্দ কেজরিওয়াল তার একটা ইন্টারভিউ বেরিয়েছে ছোটো করে যেখানে সে বলেছিলো যে সেই নাকি দিল্লির মধ্যে ইউরোপের মতো রোড বানিয়ে দেবে ফ্রিতে জল আসবে ইলেকট্রিসিটি ফ্রি হয়ে যাবে বিভিন্ন রকম ব্যাপার সেপার এখন পাঁচ বছর চলে যাওয়ার পর একটা রিসেন্ট ইন্টারভিউতে সে বলছে আমি পাঁচ বছর এই কাজগুলো করতে পারিনি আমাকে আরও পাঁচ বছর দেওয়া হোক তো এটা ঠিক কিনা আমার জানা নেই মানে আমি বলতে চাইছি না ডাইরেক্টলি তো ইভেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা বাংলায় যেখানে কিছুদিন আগে একটা খুব গুরুতর বা বাজে একটা কাণ্ড ঘটে গেলো সেটা নিয়েও কোনো মীমাংসা হতে পারলো না কারণ লোকের ক্ষেত্রে মমতা ব্যানার্জি খুবই একজন ভালো মানুষ আর আমার ক্ষেত্রে তার এটাকে সলভ না করাটা আমার মনে হয় খুব একটা গণ্ডগোল বিষয় তো এইটা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা নিয়ে বিভিন্ন রকম সময় লোকে কথা বলে আমার মনে হয় না ডাইরেক্টলি কেউ কিছু বলতে চায় তো এটা যারা নিউজ অ্যাংকাররা বা যারা পলিটিশিয়ানরা করে এটা তারা নিজের স্বার্থের জন্য করে